ঐতিহ্যবাহী একটি শিল্প হল তাঁতশিল্প পুরুলিয়া জেলার পাড়াদুবরা গ্রামে এখনো ছোট ছোট করে তাঁত বোনা হয় এবং সেখান থেকে কিছু কিছু কাজও তৈরি হয় যারা কাজ করছে তাঁত বুনছে তারা যেমন কাজ করছে সেখানে যেগুলো জিনিস তৈরি হচ্ছে শাড়ি সেগুলোও মানুষ বেচছে সেখান থেকেও তাদের কিছু উপার্জন হচ্ছে এবং আমাদের ঐতিহ্যবাহী বলতে যেসব সেলাইগুলো আমরা হারিয়ে ফেলছি সেগুলোও এখনো এখানের মানুষজন ধরে রেখেছে তাদের সেলাইয়ের মাধ্যমে কিছু সেলাই স্কুল আছে যেখানে নানা রকম হাতের কাজ যেমন সেলাইয়ের মধ্যে হেম সেলাই বা রান সেলাই বা হেরিংবোন অনেক কিছু হয়তো আমরা নামও জানি না সেগুলো এখনো শেখানো হচ্ছে এবং এইভাবে যাতে এগুলো হারিয়ে না যায় সেটার চেষ্টা চালানো হচ্ছে আমিও কিছু কিছু সেলাই শিখেছি এবং আমিও চাইব যাতে আমি অন্য আরও সবাইকে শেখাতে পারি যাতে এই শিল্পগুলো হারিয়ে না যায়